হ্যালো বলছি হচ্ছে আপনার তো রাস্তার ধারে যে ফুডস্টে ফাস্টফুডের দোকানটা আছে না কি বলছি আপনার কাছে দইবড়া পাওয়া যায় অনুষ্ঠান কিছু না এমনি ছোটখাটো আমরা একটা ফ্রেন্ডসরা পার্টি করতে চাই সেই জন্য কিছুটা লাগবে আর কি আমরা তাই কিনতে চাই সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম তো পাওয়া যাবে তো না কি আচ্ছা তো লাগবে বলতে আমাদের ওই কুড়ি তিরিশ পিসের মতন মতো লাগবে আর কি এজন্য কি অর্ডার করতে হবে না কি এমনি পেয়ে যাব আমার সে পঞ্চাশ পিসের মতো লাগবে আর কি তাহলে আজকে সন্ধ্যের দিকে যাব তো ওখানে খা মানে খাবার পুরোপুরি টাটকা হয় তো না কি না কি বাসি টাসি থাকে কিছু হুম দেখুন আচ্ছা ঠিক আছে এখন তো বর্তমান পরিস্থিতিতে বাসি খাবারই চলছে সব জায়গাতেই ভেজাল বুঝতেই পারছেন তাই জিজ্ঞেস করে নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যের সময় যাবো আপনি আমার জন্য ওই পঁচিশ পিসের মতো তাহলে স্টকে রাখবেন ঠিক আছে আলাদা করে প্যাকিং করে রাখবেন আমি সেখানে গিয়ে দেখে কটা নাগাদ বলতে ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমি পৌঁছে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আপনাকে বেকার যাবে না আমি আপনার ভরসার জন্য অনলাইন পেমেন্ট করে দিচ্ছি কিছু অ্যাডভান্স আগে থেকে আচ্ছা ঠিক আছে আমি কিছু টাকা একশো টাকা মতো আপনাকে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি বাকিটা আপনাকে যেয়ে ক্যাশ দিয়ে দেব সেখানে হ্যাঁ ধন্যবাদ দাদা হুম